গাছপালা দিয়ে আমি অনেক কিছুই করি কিন্তু যখন আমাকে বেশিদিনের জন্য বাইরে যেতে হয় গাছপালা দিয়ে আমি কিন্তু বেশি কিছু করতে পারি না কারণ বাইরে গেলে গাছপালাদের যত্ন দেওয়ার মতো সেরকম কেউ থাকে না কিন্তু বিগত কয়েকটা বছর গাছপালাদের যত্ন নেওয়ার জন্য আমি বাড়িতে মালি রেখেছি যেটা কিন্তু খুব উপকার্য